হ্যালো কি রে কানকি ধাম মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান নিয়ে আলোচনা হবে তুই যাবি না হ্যালো প পরশুদিন হবে শনিবারে হুম ওই চারটের দিকে যাবো চারটের দিকে বিকেল লাল ফুল লালফুল সাদাফুল চন্দন বেলপাতা যেগুলো লাগে পাঁচ রকম ফল পাঁচ রকম মিষ্টি আর আর তার আগেরদিন নিরামিষ খাবি মাথাটা ঘসবি মাথাটা পরিষ্কার করবি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে হ্যাঁ যা করবি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবি হ্যাঁ আগে গিয়ে বলবি আলোচনা সভায় বলবি আগেরবারে যেন গার্ড ফাড ছিলো না এ এবারে যেন হয় ভক্তর ভিড় আছে যেন গার্ডরা ভালো করে গার্ড দেয় আর যেহেতু আমরা আর আর সেটা আলোচনা করবো গিয়ে যেন খিচুড়ি ভোগটা যেন ভালো হয় ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে হ্যাঁ পরে কথা বলবো